আমার সঙ্গে পৃথকীকরণের প্রক্রিয়া হচ্ছে ঘটনা কেননা আমার কিছু সংগ্রহ কিছু জিনিস রয়েছে যেগুলো আমি আমি আমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকেই সেইসব জিনিসগুলো সংগ্রহ করতে পেরেছি যেমন আমি কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে আমি সেই জায়গা থেকে এক দুর্লভ জিনিস খুঁজে পাই যেটা খুব রাজা মহারাজাদের কাছে কিছু যেসব পুরাতন যুগের স্বর্ণ যুগের কিছু পয়সা থাকত সেইসব পয়সা আমি খুঁজে পেয়েছি সেই রকম পয়সা একটা পেয়েছিলাম যেটা আমি নিজেকে সংগ্রহ করে রাখি এবং সেটা আমি বিভিন্ন একটা ঘটনার সাথে জড়িয়ে থাকার কারণে এরকমভাবেই আমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে আমি বিভিন্ন জিনিস সংগ্রহ করেছি এবং তার মধ্যেই সেই ঘটনার দ্বারাই আমি সেই জিনিসগুলোকে পৃথকীকরণ করি এবং সেই জিনিসগুলো বা সংগ্রহ করা জিনিসগুলো দেখলে আমি মনে করতে পারি কোন ঘটনার সাথে কোন জিনিসটার সম্পর্ক রয়েছে এভাবেই আমি আমার সংগ্রহ করা সংগ্রহের পৃথকীকরণ করে থাকি